আমাদের এইখানে বেড়াবার খুব ভালো জায়গা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে পার্ক রয়েছে চিড়িয়াখানা রয়েছে এখানে পশু পাখি রয়েছে তাই বাইরের থেকে সবাই আসে এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর শপিং মল রয়েছে সবাই অনুভব করতে ভালোবাসে বেড়াতে খুব ভালোবাসে দেখতেও খুব ভালো লাগে প্রকৃতিটা ঠান্ডা পরিবেশ তাই যানবাহন ব্যবস্থা খুব ভালো বেড়ানোর খুব আনন্দ উপভোগ করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে বড় হোটেল রয়েছে ঠান্ডা পরিবেশ সমুদ্রের ধার দেখতে খুব সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশটা তার জন্য বাইরের থেকে সবাই ঘুরতে পছন্দ করে অনুভব করে বেড়াতে খুব ভালোবাসে কেনাকাটাও খুব ভালো হয় রেস্টুরেন্টে ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় শপিং মলে ভালো কিছু জামাকাপড় পাওয়া যায় সেই জন্য সবাই আসে এখানে বাইরের থেকে আনন্দ উপভোগ করে বেড়াতে খুব ভালো লাগে পশুপাখি দেখতে ভালো লাগে পশুদেরকে ভালো ব্যবস্থা রয়েছে পাখিদেরকে দেখতে খুব ভালো লাগে বাইরের থেকে নানা রকম ভালো পাখি রয়েছে সেই জন্য বাইরে থেকে সবাই আসে এখানে প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব সুন্দর তার জন্য বাইরের থেকে সবাই দূর দেশ থেকে এখানে বেড়াতে আসে পরিবেশটা দেখতে খুব ঠান্ডা ওয়েদার সমুদ্রের ধার সেই জন্য সবাই এখানে বেড়াতে খুব ভালো লাগে তার জন্য সবাই আসে